আমি একটা ক্যাবে আটকে পড়েছিলাম যাতায়াতের ব্যবস্থা সেরকম খুব ভালো ছিল তা না তখন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম অন্য রাস্তা হয়ে গেলে কতক্ষণ সময় লাগবে একটু যদি তাড়াতাড়ি বলেন খুব ভালো হয় কেননা কতক্ষণ সময় লাগবে টাইমটা ঠিকভাবে বললে একটু আমার বাড়িতে পৌঁছানোর ভালো হবে সময়টা ভালো লাগবে তাই তাকে আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ পৌঁছাতে সময় লাগবে ক্যাবে যেহেতু আটকে পড়েছিলাম সেই আনুমানিক সময়টা আমি ড্রাইভারকে জানতে চাইলাম যে কত মিনিট সময় লাগবে আমার অন্য রাস্তা হয়ে গেলে বাড়ি